হ্যাঁ হ্যাঁ আমার দুধের দোকান তো বলুন আমি জার্সি গরুর দুধই বিক্রি করি দেশী জার্সি গরু হ্যাঁ আমি প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি তারা বছরের প্রায় প্রত্যেক দিনই নেয় চায়ের দোকান বা মিষ্টির দোকানগুলোতে হ্যাঁ হ্যাঁ হবে আপনি সেইভাবে তাহলে যোগাযোগ করেন হ্যাঁ হ্যাঁ রেগুলার দেব আমি পাইকারি একটা রেট আছে আর খুচরো এক দু লিটারের একটা রেট আছে পাইকারি নিতে গেলে আমি চল্লিশ টাকা লিটার নেব আপনার দোকানটা কোথায় ও বাঁকুড়া বাস স্ট্যান্ড আমি তাহলে টাকা পেমেন্ট হ্যাঁ বলুন হ্যাঁ আমার এই নাম্বারে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন আমার এই নাম্বারেই ফোনপে আছে আপনি তাহলে অ্যাডভান্স করুন দু হাজার টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর রবিবারেও লাগবে না

দেশী গরুর দুধ পাওয়া যাবে কিন্তু দেশী গরুর দুধটা একটু রেট বেশি লাগবে পাঁচ টাকা বেশি লিটারে লাগবে দেশীটা দেব না জার্সিটা দেব কতটা করে দেশী দেশীটা বিশ লিটার দেব আর জার্সিটা বিশ লিটার দেব ও দশ করে বিশ লিটার দেব তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ অ্যাড্রেসটা পাঠিয়ে দেন আমি বাই রোডে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে রাখ রাখছি